হ্যাঁ আমি এমন একটি বই পড়েছি যা আমাকে জোরে হাসতে বাধ্য করেছে সেই বইটি হলো সত্যজিৎ রায় রচিত প্রফেসার শঙ্কুর ডায়েরি এই বইটিতে প্রফেসার শঙ্কু কে নিয়ে লেখা প্রফেসর শঙ্কু হলেন একজন বিজ্ঞানী তিনি অনেক সময় অনেক নতুন নতুন আবিষ্কার করেছেন এক সময় তিনি একটি রোবট আবিষ্কার করেন এবং সেটির মাধ্যমে তিনি মহাকাশে যান মহাকাশে মহাকাশে প্রাণীদের সাথে কথাবার্তা বলেন ও আরো অনেক কিছু ঘটনা যেগুলি আমাকে খুব হাসিয়েও তুলেছে আবার তিনি একটা কাকের সাথে কথা বলতেন সেই কাকটার নাম ছিল করভাস করভাসের সাথে কথোপকথনও হাসিয়ে তুলেছে আমাকে আবার প্রফেসার শঙ্কু অনেক সময় খোঁজাখুঁজি করতেন এমন একটি উদ্ভিদ মৃত্যুঞ্জয় উদ্ভিদ যেটি নাকি মৃত্যুকে জয় করে তিনি সে উদ্ভিদটি খুঁজতে যাওয়ার যে পথ তা বিবরণ দিয়েছেন সেই উদ্ভিদটিকে খুঁজতে যাওয়ার যে অভিজ্ঞতা সেটার বেবরণ দিয়েছেন তা দেখে অনেক সময় আমাদের হাসি পায়